নবজাতক শিশুর প্রথম তার সঙ্গী হচ্ছে তার মা তাই জন্মানোর পর যখন তার মা তাকে কোলে নেয় তখন শিশুটি তার মায়ের কাছে মায়ের আদর পায় যখন হসপিটাল নার্সিংহোম থেকে শিশুকে বাড়ি নিয়ে আসা হয় তখন প্রথম কাজ হলো মায়ের তার শিশুকে সমস্ত জীবাণু থেকে দূরে রাখা যাতে কোনো জীবাণু কোনো ব্যাকটেরিয়া কোনো কিছুই শিশুকে স্পর্শ করতে না পারি কারণ এই জীবাণু ব্যাকটেরিয়া শিশুর গায়ে কোনোভাবে স্পর্শ হলে শিশু অসুস্থ হয়ে যেতে পারে তাই মাকে প্রথম যেটা করতে হবে তা হলো সেইখানেই থাকেন না কেন প্রথমে শিশুকে যখন কোলে তুলতে আসবেন প্রথমে হাতটা ভালোভাবে পরিষ্কার করে তারপরেই শিশুকে কোলে নেবেন এবং প্রথম কাজ শিশুকে ভালোভাবে দুধ সেবন করানো শিশু ঠিকভাবে খাওয়া দাওয়া করছে কি না সেটাও মায়ের প্রথম খেয়াল রাখতে হবে তাছাড়া মায়ের পাশাপাশি বাড়ির অন্যান্যদেরও খেয়াল রাখতে হবে শিশুটিকে যেন কোনো কিছুতে আঘাত না করতে পারি শিশুকে স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন দিক থেকে যেসব ব্যাকটেরিয়া আছে সেসব যেন শিশুকে ছুঁতে না পারে শিশু বিকাশ ঠিকভাবে হচ্ছে কি নাা তারও সুুনজর রাখতে হবে মায়ের পর বাবা হলো শিশুর দ্বিতীয় শিক্ষক শিশুকে যেমন মাও ভালোবাসে ঠিক তেমনই বাবাকেও শিশুর দেখাশোনা করতে হবে শিশুকে বাবা যেমন দেখাশোনা করবে তেমনই শিশু বাবার মতো অনেকটা ভাব আসবে মায়ের পাশাপাশি বাবারও উচিত শিশুকে সুরক্ষিত রাখার শিশু যেমন মা বাবা দুজনের ভালোবাসা পাবে তেমন বাড়ির অন্যান্যদেরও ভালোবাসা পাবে এভাবেই শিশুর স্বাস্থ্যও ভালো হবে শিশু সুস্থও থাকবে আর নজর রাখতে হবে শিশু যেন কোনোভাবে অসুস্থ না হয়ে পড়ে কোনো একটা অস্বাস্থ্যকর পরিবেশে এসে শিশু অসুস্থ হয়ে পড়ল মা বাবাদেরও উচিত সেই অস্বাস্থ্যকর পরিবেশে শিশুকে না নিয়ে যাওয়া শিশুর বিকাশে সেই সব কিছু বাধা হয়ে দাঁড়ায় শিশুকে বাধা না দেওয়া শিশুকে কোনো কিছুর থেকে দূরে নেয় তিনি যেটা করতে চান তাকে সেটা করতে দেওয়া উচিত আমি এসব কিছু আপনাদের বলতে পারছি তার একটাই কারণ কিছুদিন আগে আমিও মা হয়েছি আমারও একটি শিশু আছে আমি যেমন আমার শিশুকে স্বাবলম্বী করে রাখার জন্য তার সমস্ত কিছুকে দূরে রাখছি আপনাদেরও আমি সেটাই জানাতে চাই যে আপনারাও আপনাদের শিশুকে সেইভাবেই নজর দিয়ে ঠিকভাবে রাখুন শিশু যেমন আপনার কাছে আপনার বিকাশ দেখে আপনাকে দেখে শিশুর যাতে বিকাশটা ঠিক হয় যে আমার পরিবারের কাছ থেকেই আমি ঠিকভাবে সুস্থ পরিবেশে বড়ো হয়ে উঠতে পারছি শিশুর এই বড়ো হয়ে ওঠার জন্য শিশুর পরিবার দরকার শিশুকে যেমন আ আলাদা পাঁচটা পরিবেশে বড়ো হয়ে উঠতে না হয় শিশুকে সেই দিকেই নজর দিন আমি যেরকম আমার শিশুকে সুস্থ রাখার জন্য আপনাদের এই কথাটি বললাম